হ্যাঁ আপনি কি সবজি সবজি হ্যাঁ ওই যে আমি শুভজিৎ বলছি আপনার কিনতাম আপনার কাছে মাল কিনতাম এই আর টমেটোর কত দাম পড়ছে এত দাম বেড়ে গেছে আগের দিন তিরিশ টাকা ছিল যে আর দুদিন আগে

তো খুবই দাম বেড়ে গেছে আটচল্লিশ টাকা ছিল কুড়ি টাকা আবারও বেড়ে গেছে

ও আর পিঁয়াজের কত কী দাম গেছে এটারও দাম বেড়ে গেছে ও

হ্যাঁ উচ্ছে তো বেড়েইছে শসা কীরকম কী দাম আছে শসার তো একটু কম থাকা দরকার ওটা বার হয়ে শসার আরও এত দাম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এবার সে মানে বৃষ্টি মানে বন্যা হয়ে গেল তো দিন আগে

আর বাকি সবজি বাকি সবজিগুলো কীরকম কী দাম আছে হ্যাঁ আদার কত পড়ছে ওরে বাপরে এ আগের বারে একশো আশি ছিল তো

ও পঞ্চাশ দেড়শো ছিল

আচ্ছা আচ্ছা হুম ইয়ে টমেটোটা দিতাম মানে টমেটোটা দিতাম আর কি কিন্তু টমেটোর আপনি আবার দাম বাড়া বলছেন হুম দেখছি আপনাকে বলব হ্যাঁ ওই দুদিন দুদিনের মধ্যেই জানিয়ে দেবো আপনাকে